হ্যাঁ কে বলছেন আচ্ছা আচ্ছা আই সি আচ্ছা তো তুমি কবে থেকে জয়েন করতে পারবে আচ্ছা তো আপনার ইন্টারভিউর সময় তো আপনার স্যালারি নিয়ে কথা হয়েছিলো আপনি এখন স্যালারি এক্সপেকটেশান কতো রাখছেন হ্যাঁ দেখুন আপনার যেহেতু মানে আপনার ইন্টারভিউ নিয়ে যেটা দেখলাম আপনার রিসিউম তো সেখানে তো আপনি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখাতে পারেন নি মানে অ্যাস আ ফ্রেশার আমাকে আপনাকে হায়ার করতে হচ্ছে হ্যাঁ তো হ্যাঁ কিন্তু নতুনদের নিতে গেলে তো আমাকে আমার তো আপনাকে তো এখন আমাকে কাজ শেখাতে হবে না সে ক্ষেত্রে আপনি বুঝতে পারছেন মানে আমাকে আপনার পেছনে একজনকে ইনভেস্ট করতে হবে ম্যান পাওয়ার তো সেখানে তো একটা স্যালারির ব্যাপারে তো বুঝতেই পারছেন আপনার স্যালারি বাড়বে পরে অবশ্যই বাড়বে সে নিয়ে আপনি চিন্তা করবেন না আপনি এখন জয়েন করুন আচ্ছা চলুন আপনার আপনার কথাও রাখলাম আমি ওটা ম্যাক্সিমাম নাইন করতে পারি তার বেশি আমি এই মুহুর্তে পারছি না আপনি জয়েন করুন আমি আপনার কাজ দেকে আমি পরবর্তীকালে অবশ্যই ইনক্রিমেন্ট করার চেষ্টা করবো আপনার ওয়ার্ক এক্স আপনার কীরম কী কাজের দক্ষতা স্কিলস এগুলো আমরা দেখি সেই মতো কথা পরে বলা যাবে আপনি এই মুহুর্তে যদি জয়েন করেন আমি নাইন অবধি দিতে পারবো আপনাকে এবারে আপনি ভেবে দেখুন আপনি কী করবেন

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হুম